আমরা যেহেতু গ্রামের মানুষ সেজন্য গ্রামে চাষবাস আমরা করে থাকি শহরের দিকে চাষবাস হয় না কারণ শহরে তেমন জায়গা নেই সেইজন্য আমরা গ্রামের মানুষরা চাষবাস করে থাকি আগে মানুষ লাঙল দিয়ে চাষ করা হত এবার মানুষ উন্নত হয়েছে ট্রাক্টর দিয়ে কিংবা মেশিনের সাহায্যে চাষবাস করে থাকে কিছু কিছু মা মানুষ চাষবাস গরিব মানুষরা চাষ করতে পারে না সবকিছু জিনিসের দাম বেড়েছে এবং জলের সুবিধার জন্য জল সঠিক মতো না হওয়ায় মেনি দিয়ে চাষ করার জন্য অনেক খরচ হয় অনেক টাকা দিতে হয় সেক্ষেত্রে গরিব মানুষরা চা কর চাষবাস করতে পারেন না কিছু কিছু মানুষ আছে এই জন্য কিছু চাল ধান এসবের দাম বেড়ে যাচ্ছে সবজি কিছু কিছু মানুষ চাষবাস করছে না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরকম চাষবাস যদি না হয় তাহলে তো সবাই না না খেতে পেয়ে মরে যাবে সেজন্য সরকারের কিছু সুযোগ সুবিধা ব্যবস্থা করে থাকে করার জন্য যাতে চাষবাস ঠিক মতন হয় মানুষ গ্রামের মানুষরা এমনি গরিব মানুষ সবাই খেতে পায় সে সেজন্য লক্ষ্য করা দরকার